সোমাদি বলছি আমি হচ্ছে পার্বতী বলছি চিনতে পারছ বলছি যে হচ্ছে এখন তো জামাকাপড় বুঝতে পারছ কিনছি সে তো যেমন সে রেডিমেড জামাকাপড় দু দিন ছাড়াই শুধু সেলাই খুলে যাচ্ছে তাহলে এখন এবারে ভাবছিলাম কিছু ব্লাউজই বলো বা জামাই জামা প্যান্টই বলো কাটাব তুমি কি এখন দোকান দেখেছো তো আচ্ছা আর ওই যে হচ্ছে একটা আমার গোটা দুই ব্লাউজ দেবো আর কি সেগুলো একটু ব্লাউজগুলো কাটিয়ে দেবে সুতির কাপড় দেবে আর হচ্ছে ইয়ে দেবো চুড়িদার দেবো চুড়িদারগুলো কাটিয়ে দেবে হ্যাঁ সব আমারই আচ্ছা বলছি যে কত করে কী নাও ব্লাউজ কাটাতে আর চুড়িদার ইয়ে করতে ও আচ্ছা ঠিক আছে তাহলে আমি তুমি কখন থাকবে বলো তো তখনই যাব আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে কালকে বিকেলে যাব